বলছি স্যার আপনি কি পিন্টু স্যার বলছেন বলছি মানে আমার একটা মেয়ে আছে আমি বাগনানের একটা কোচিং সেন্টারে আমি আমার মেয়ে আমার মেয়েকে ভর্তি করবো আর কি ক্লাস সিক্সে পড়ে

বলছি স্যার ওখানে কী কী সাবজেক্ট পড়ানো হয় বা কখন কী টাইম ওটা জানতে আপনাকে ফোন করছিলাম

আচ্ছা আ আচ্ছা

আচ্ছা স্যার স্যার কদিন পড়ানো হয়

আচ্ছা স্যার টাইমটা আচ্ছা আচ্ছা আচ্ছা আর যদি স্যার যদি সব সাবজেক্ট পড়ে তো ওখানে আমনি যেই টাইম দেবেন সেই টাইমেই পড়বে আর যদি বলেন যে দুটো সাবজেক্ট কি তিনটে সাবজেক্ট পড়বেন তাহলে তো আমায় অন্য জায়গায় টিচার নিতে হবে অন্য কোচিংয়ে তা সেই জন্য আর টাইমটা চেঞ্জ করতে হবে এবারে ওখানে যদি সব সাবজেক্ট

আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে ঠিক আছে